আমাদের এই জেনারেশানে এই আধুনিকতার জেনারেশানে প্রযুক্তি অনেকটাই অগ্রগতিভাবে আমার জীবনে পরিবর্তন ঘটিয়েছে এবং আমার কাছে যেই স্মার্ট ফোনটি আছে সেই স্মার্ট ফোনের দ্বারা ইন্টারনেটে আমি সব কিছুটাই এখন ব্যবহার করতে পারি যেমন এখন টিভির বিল পেমেন্ট করতে পারি আমি কারেন্টের বিল পেমেন্ট করতে পারি এবং জলের বিলও আমি কিন্তু ফোনের সাহায্যেই বিল পেমেন্ট করে দিতে পারি যার কারণে আমাকে কিন্তু বাড়ি থেকে বাইরে বেরোতে হয় না তো ঘর থেকে বসেই আমি আমার ফোনের মাধ্যমে এই সব কাজগুলি করে নিতে পারি তাছাড়াও আমি যখন কোথাও ঘুরতে যাই বা বেরোতে যাই কোনো কাজের সূত্রে কোথাও যাই আমি কিন্তু বাইরে গিয়ে কোনো টিকিট বুকিং করি না সেখানে গিয়ে আমি ফোনের মাধ্যমে সেই টিকিট বুকিংটি আমি করে নিতে পারি এবং কো কো সে ট্রেনের ট্রেনের টিকিট হোক বা প্লেনের টিকিট হোক বা সেখানে সব কিছুর টিকিট আমি কিন্তু ফোনের মাধ্যমেই বুকিং করে নিতে পারি তাছাড়াও আমি যেখানে বেড়াতে গিয়ে থাকার একটা চিন্তা ভাবনা থাকবে সেখানে গিয়ে আমাকে যাতে না কষ্ট করতে হয় আমাকে যাতে না সেখানে গিয়ে খোঁজাখুঁজি করতে হয় সেই জন্যে আমি কিন্তু আমি আমার স্ ফোনে স্মার্ট ফোনের দ্বারাই এই সব কিছু দে ইন্টারনেটের মাধ্যমে সব কিছু দেখে আমি কিন্তু বাড়িতে বসেই ফোন থেকে আমি হোটেল বুকিংটাও করে নিতে পারি এবং আমার তাতে কিন্তু অনেকটাই সুবিধা হয় আমাকে আমি তাছাড়া কোনো জায়গায় যদি কোনো টাকা পয়সার অসুবিধে হয় আমি কিন্তু ফোনের মাধ্যমে আমার বাড়ির লোকজনকে টাকা দিয়ে দিতে পারি ফোনের মাধ্যমে সে কিন্তু টাকাটা তুলে নিতেও পারে এর কারণে মানে প্রযুক্তি আমাদের জীবনে অনেকটাই পরিবর্তন করেছে এবং সব কিছু সহজ ও সুলভ মূল্য করে দিয়েছে